আমি সোদপুর শহরে যাওয়ার পরিকল্পনা করেছি তাই ক্যাব গাড়ির ব্যাপারে জানতে চাইছি উবেরের কাছে যে পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি এই গাড়িগুলি উপলব্ধ আছে কিনা যাতে আমি সোদপুর যেতে পারি